আসলে আমি নাচ শিখেছিলাম কিন্তু কখনও নাচ কাউকে শেখানোর সুযোগ হয়ে ওঠে নি কিন্তু এক দিন আমি আমার নাচের শিক্ষিকার কাছে নাচ শিখতে গিয়েছিলাম তখন আমার আমাকে নাচের শিক্ষিকা তার কিছু ছোটো ছাত্রছাত্রীদের আমাকে নাচের কিছু ভঙ্গি শিখিয়ে দিতে বলেছিলেন তার তারা যেহেতু আমার থেকে ছোটো ছিলো তাই আমরা আমার

নাচ শেখাতে কোনো অসুবিধা হয় নি তো এই এটাই ছিলো আমার নাচ শেখা বা একমাত্র অভিজ্ঞতা